হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আচ্ছা কদিন ধরে হ আচ্ছা শুধু জ্বর হচ্ছে না কি তার সঙ্গে আরও কিছু হচ্ছে আচ্ছা বমি হচ্ছে তো আচ্ছা দিনে কতবার বমি হয়েছে আচ্ছা কতক্ষণ পর পর জ্বর আসছে আচ্ছা আপনি কি কোনো জ্বরের মেডিসিন নিয়েছেন

আচ্ছা হ্যাঁ হলেও হতে পারে ডেঙ্গু হতে পারে আপনি মশারি টাঙিয়ে শোন শুচ্ছেন প্রতিদিন আচ্ছা সবসময় মশারি টাঙিয়ে শোবেন আর আপনি আপনাকে বলব যে আপনি ডেঙ্গুর জন্য ভ্যাকসিন নিতে হবে হয়তো আপনাকে আগে আপনার টেস্ট করাতে হবে তার জন্য আমি আপনি আমি বলব যে আপনি হসপিটালে অ্যাডমিট হয়ে যান হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালটা আপনি সরহাটে আসুন সরহাটে এসে আপনা আমাকে কল করবেন আমাদের এখান হসপিটালের কোনো একজন নার্স বা নার্স আপনাকে গিয়ে নিয়ে আসবে একদম ঠিক আছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আসবেন আর অবশ্যই জ্বরের ওষুধ খান হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ তার আগে আপনি একবার না জিজ্ঞাসা করে নিন হেল্পলাইনে ফোন করে হসপিটালের যে এখন আচ্ছা হেল্পলাইন নাম নাম্বার দেখবেন এক একটা ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে এরকম পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বারটা আপনার হ্যাঁ আচ্ছা অবশ্যই